হ্যালো হুম হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ এখান তো শেখা হ শেখানো হচ্ছে তা আপনারা আসুন হ্যাঁ পঞ্চায়েতে শেখানো হচ্ছে আপনারা আসুন হ্যাঁ আপনারা আসলে এখানে প্রচুর হ্যাঁ প্রচুর রকমের ধরনের কাজ আছে হুম বলা হয়েছে আপনারা হয়তো ওই আপনাস ওখানে এখানে কাজ আছে এখানে সেলাই মেশিনের কাজ আছে এই যে থার্মোকলের যে থালা বাটি প্লেট হ্যাঁ তারও শেখানো হচ্ছে এগুলো হুম তার পরে আরও অনেক রকমের এই হাতের এই পুতুল অনেক খেলনার জিনিস এসবগুলোও বানানো শেখানো হয় হ্যাঁ অবশ্যই পারবে না না কোনো টাকা লাগছে না হ্যাঁ তোমরা আসলে এখানে ফ্রিতে ট্রেনিং নিতে পারবে এই তো গ্রামের মা বোনেদের জন্যই তো এই ট্রেনিংগুলো দেওয়ানো হয় ফ্রিতে হ্যাঁ এটা তিন মাসের হুম এই এই ট্রেনিংটা ফ্রি একদম স্ বাড়ি বসে হ্যাঁ বাড়ি বসেই আপনারা ইনকাম করতে পারবে কোনো অসুবিধা নেই এই ট্রেনিংটা ফ্রিতে আমি হ্যাঁ ফ্রি ট্রেনিং দেওয়ানোর পরে একদম বাড়ি বসেই কাজ কাজ করলে তোমরা বাড়ি বসে উপার্জন করতে পারবে হুম কোথাও যাওয়া লাগবে না হ্যাঁ সবাই পারবে সবাই ট্রেনিং নিলে ট্রেনিং নেওয়ার পরে কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম